হ্যালো ভালো আছেন এই আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা আরও কীভাবে উন্নত করা যায় এবং শিক্ষকদের কীরকমভাবে আমরা আরও কীভাবে শিক্ষাদানটা আরও ভালো করে দিতে পারি স্টুডেন্টদের তো সেই ব্যাপারে তো কথা বলতাম আপনি কি ভাবছেন এই বিষয়টা নিয়ে

হুম

হুম একদমই আমিও তাই মনে করি এবং গানের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থাটা সেটা যে কবিতা হোক বা যাই হোক সেটা গানের মাধ্যমে শিক্ষাদানটা করলে তাদের একটু ইন্টারেস্টটা আরও বাড়ানো যায় বলে মনে হয় আমার তো সব শিক্ষকদের সাথে একটু কথা বলার দরকার আছে এই নিয়ে তো সেইটাই ভাবছিলাম যে আর কীভাবে আর কীভাবে স্টুডেন্টের আরও কীভাবে যে তাদের আরও স্কুলে আসার জন্য তাদের আরও ইন্টারেস্টটা বাড়ানো যায় সেটা ভাবছিলাম কীভাবে কী করা যায়

হুম হুম

উৎসাহ দিতে পারবো আরও উৎসাহ দিতে পারবো তাদের মনে যে তারা যেন আরও ভালো করে পড়াশোনাটা করে বা আগামী জীবনে হুম হুম হুম অবশ্যই তা যেন আগামী জীবনে আরও ভালো করে একটা মানুষের মতো মানুষ হতে পারে এবং এগিয়ে যেতে পারে হুম ভালো পথে এগিয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে পরে কথা হবে হুম